পরিবহণের সুবিধা অবশ্যই স্বাস্থ্যসেবাকে অ্যাক্সেসে প্রভাবিত করে তোলে কারণ পরিবহণ ব্যবস্থা না থাকলে এ মানুষ উষ কারও যদি খুব তাড়াতাড়ি য্ হাসপাতালে যাওয়ার দরকার হয় সেক্ষেত্রে যদি পরিবহণ ব্যবস্থা ভালো না থাকে সেই ক্ষেত্রে মানুষকে অনেক সময় অনেক বিপদের সম্মুখীন হতে হয় সেজন্য ও পরিবহণ ব্যবস্থাটা আগে জরুরি এবং হাসপাতালগুলো হ্যাঁ আমাদের সামনাসামনি খুব একটা সামনাসামনি নেই আমাদেরকে যেতে হয় আমাদেরকে যেতে হয় প্রায় দশ কিলোমিটার সেক্ষেত্রে দশ কিলোমিটার যাওয়াটার জন্য পরিবহণ ব্যবস্থাটা থাকাও খুবই জরুরি সেখানে পৌঁছাতে আমার প্রায় লেগে যায় আয় এক ঘণ্টার মতন লেগে যায় তো সেই ক্ষেত্রে আমি যদি ই পরিবহণ ব্যবস্থাটা ঠিক মতনভাবে না পাই তাহলে আমি ঠিক টাইমে ঠিক রোগের চিকিৎসা করাতে পারব না কোনো এমারজেন্সি রোগীকে তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য পরিবহণ ব্যবস্থা থাকা বেশি করে জরুরি কারণ পরিবহণ ব্যবস্থা না থাকলে কোনো কিছু করেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া যাবে না আর সেক্ষেত্রে কোনো এমারজেন্সি রোগীর জন্য পরিবহণ ব্যবস্থাটা আগে বিশেষ করে জরুরি হ্যাঁ আমাদের হাসপাতালের সা এখানে এ এক সা খুবই রয়েছে পরিবহণ ব্যবস্থাটা কিন্তু আমি চাই যে এই ব্যবস্থাটা যেন আরও উন্নত হয় সেই দিক থেকে আমার সম্মতি রয়েছে এ কারণ মানুষকে পরিবহণ ব্যবস্থাটা আগে ভালো করে দিতে হবে তারপর তার চিকিৎসাটা তবেই তাড়াতাড়ি হবে পরিবহণ ব্যবস্থা দিলে তবেই তাড়াতাড়ি চিকিৎসা করা যাবে না হলে কিন্তু করা যাবে না